পশ্চিমবঙ্গের লোকেদের সবচেয়ে স্বাস্থ্য সংস্থাগুলির মধ্যে পড়ে এইডস ক্ষয় রোগ ম্যালেরিয়া ডেঙ্গু এবং কালাজ্বর শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং অসংক্রমক রোগের মধ্যে যেগুলো পড়ে হৃদরোগ ডায়বেটিস ক্যান্সার দুর্ঘটনা এবং আঘাত তারপরে অপুষ্টির মধ্যে অকু কুপুষ্টি সূক্ষ্ম পুষ্টির ঘাটতি ইত্যাদি এই রোগগুলি পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি হয়ে থাকে প্রথমে বলি সংক্রামক রোগ এইডস এই রোগটি এ ভারতবর্ষে খুবই কম হয় এবং পশ্চিমবঙ্গে বলতে গেলে খুবই কমই চলে ম্যালেরিয়া ম্যালেরিয়া সাধারণত এখানে একটি প্রধান জনস্বাস্থ্যগত সমস্যার রোগ এবং ম্যালেরিয়ার কারণে অনেক মানুষ মারাও যায় এবং তারপরে বলি ডেঙ্গু এবং কালাজ্বর ডেঙ্গু ও কালাজ্বর এই সংক্রামক রোগটি ভারতবর্ষে বেশিভাগ এই এই পশ্চিমবঙ্গের মূলত বর্ষাকাল সময়টিতে হয় বিভি জলে বিভিন্ন ধরনের মশা ইত্যাদি বসে এবং সেই মশা তা এবং মানুষজন মশারি খাটায় না বা বিভিন্ন ধরনে নিয়ন্ত্রণ না করার জন্য তারা ডেঙ্গু ও কালাজ্বর রোগে সমস্যা দেখা যায় শ্বাসযন্ত্রে সংক্রমণ নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসের মতো শ্বাসযন্ত্রের সংক্রামণ পশ্চিমবঙ্গে শিশু মৃত্যুর একটি প্রধান কারণ হয়ে উটেছে তারপরে বলি হৃদরোগ হৃদরোগে পশ্চিমবঙ্গের একটি প্রধান কারণ এবং এই হৃদরোগ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষদেরই দেখা যায় এবং এই বয়স্ক মানুষরা বিভিন্ন ধরনের ধূমপান ইত্যাদি করার ফলে হৃদরোগে ভোগে এবং ডায়াবেটিস এই ডায়াবেটিস রোগটি পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায় এবং এই ডায়বেটিসের ফলে বিভিন্ন ধরনের মানুষ তারা ওষুধ ওষুধ কিনতে কিনতে হয় এবং এই ডায়াবেটিস রোগটা তারা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠে না